গেমিংয়ে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পর্কে আপনি কেমন অনুভব করেন আমি অনুভব করি এই যে গেমিংয়ের ক্ষেত্রে ভার্চুয়াল এতে খুব ভালো ব্যতিক্রম প্রভাব পড়ে জেনারেশানের ওপর ব্যতিক্রম প্রভাব পড়ে কারণ গেমিংয়ে গেমিং এমন হওয়া উচিত সেটা গেমভাবেই হওয়া উচিত রিয়েল লাইফের সাথে খুব একটা ম্যাচ করে ওইভাবে গেমিং বানানো উচিত নয় এটা আমার মতামত আমার ব্যক্তিগত মতামত কারণ এতে নিউ জেনারেশানের ওপরে খুব খারাপ প্রভাব পড়ছে ধরুন আপনি কোনো গেম ডেভেলপ করছেন বা কোনো গেমে উন্নতি করছেন সেক্ষেত্রে আপনি যদি একদম প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যদি যুদ্ধ মারপিটটা আপনি দেন গেমে গেমে ভার্চুয়াল ব্যবহার করেন ভার্চুয়াল রিয়েলিটি সেখানে আপনার মাইন্ডটা সব সময় ওটার দিকে থাকবে আপনি যদি গেমিংয়ে গাছপালা বা গেমিংকে গেমিংয়ের মতোনই রাখতে পারেন তাহলে সেক্ষত্রে অনেক আপনার ভার্চুয়ালিটি কমবে বা গেমিংয়ে খেলতে অতোটা একচুয়েলি মোবাইল গেমিং বা কম্পিউটার গেমিং খেলার ক্ষেত্রে ওর ওই দিকে খুব কম যাওয়াই ভালো